গ্রামাঞ্চলে শিক্ষাব্যবস্থাকে উন্নত করতে সরকার অনেক কিছুই করছে যেমন গ্রামের অনেক বিদ্যালয় বানাচ্ছে যাতে গ্রামের ছেলে মেয়েরা সেই স্কু বিদ্যালয়ে গিয়ে তাদের শিক্ষালাভ করতে পারে এবং সে ভালো ভালো শিক্ষকদেরকে নিয়োগ করছে যা এবং তাদ সেই শিক্ষকদেরকে ভালোভাবে ট্রেনিং দিয়ে তাদেরকে সেই বিদ্যালয়গুলোতে নিয়োগ করছে এবং ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠানোর জন্য অনেক প্রচার করছে কিন্তু অনেক গ্রামের মানুষদের আছে যেখানে ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠানো হয় না কারণ তাদের মা বাবারাই সেই শিক্ষাটা পায় নি কীভাবে তাদে কী হো পড়ি ও পড়াশুনা করে কী হবে সেই শিক্ষাটা যদি পেতো তাহলে ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাতো কিন্তু সেই শিক্ষাটাকে দেওয়ার জন্যই সরকাররা অনেক কিছু প্রচেস্টা করছে এবং ছেলেদের মেয়েদেরকে স্কুলে পাঠানো পাঠালে মারা ভাবে মারা ছেলেদেরকে মেয়েদেরকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয় এবং ছেলেদেরকে কাজে লাগিয়ে দেয় সেই তারা জানেই না যে পড়াশুনো করে তারা অনেক ভালো জায়গায় চাকরি করতে পারবে তাই গ্রামাঞ্চলে শিক্ষা ব্যবস্থা উন্নর উন্নত করার জন্য সরকাররা অনেক কিছু করছে